আমাদের এলাকা বা আশেপাশের দুর্গ দুর্গ হলো সুভাষগ্রামে সুভাষচন্দ বসু বসবাস করতেন এবং তার আগেকার দিনের বাড়ি রয়েছে এবং সেখানে একটা উনি একটা প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছিলেন এবং সেখানে এবং সেখানে তিনি থাকতেন সেখানে তিনি থাকার কারণে তাই এই স্টেশানটার না এই জায়গাটার নাম বা এলাকাটার নাম তৈরি হয়েছে সুভাষগ্রাম এবং সে এই জায়গাটা খুবই খুব একটা মানে উন্নত বলতে হ্যাঁ উন্নত কিন্তু অনেক অনেক দিক থেকে উন্নত আবার অনেক অনেক দিক থেকে উন্নত না সুভাষচন্দ বসু এক সময় এখানে থাকতেন এবং এখানে থাকার কারণে তিনি তিনি এখন আপাতত এখন তো আমাদের মধ্যে নেই তিনি পনেরোই আগস্ট দেশ স্বাধীন করেছিলেন উনিশশো সাত চল্লিশ সালে তারপরে তিনি তারপরে তিনি নিহত হয়ে যান বা কোনো কারণে আমাদের থেকে অনেক দূরে চলে যান তো তো আমরা ওনার কারণেই আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছিলো আর ওনার কারণেই আমাদের এখানকার নাম হয়েছে সুভাষগ্রাম তো তারপরে হচ্ছে ক্যানিং এখানে লর্ড ক্যানিং লর্ড ক্যানিংয়ের নাম অনুসারে এই ক্যানিং নামকরণটি করা হয়েছে ইংরেজদের ইংরেজদের ইংরেজদের নামানুসারে ক্যানিং লর্ড ক্যানিংয়ের নামকরণ করা হয়েছে এটা চারশো বছর চারশো বছর আগে প্রায়শ্চিত বাড়ি